বলছিলাম একটা টি ভি কিনবো তো কীরকম কী কিনলে ভালো হয় বল তো বোন আগে অনলাইনে সার্চ করে দেখ তারপর দোকানে গিয়ে দেখব সেরকম দোকানে বলতে পারব হ্যাঁ আর এল ই ডি নেব দেওয়ালে কী দোকানে হ্যাঁ যেটা ভালো হবে সেটাই নিতে হবে পঁচিশ হাজারের মধ্যে নেব তোর কী মনে হয় কতো ইঞ্চ হতে পারে দশ ইঞ্চি না পনেরো ইঞ্চি হ্যাঁ তাহলে তুই চেক কর চেক করে দেখ কেমন কী দামের মধ্যে বা কোন কোম্পানির নিলে ভালো হবে হ্যাঁ এল জিটাও ভালো সব নিত্য কোম্পানি বেরিয়েছে তো না এল ই ডি নেব তাহলে দেওয়ালে লাগানো হবে ডাইনিংটাতেই লাগাব সবাই দেখতে পাব একসাথে ডাইনিংটাতেই লাগানোটা ভালো হবে সবাই দেখতে পাব খেতে বসব যখন সবাই মিলে গল্প করব একসাথে সবাই মিলে দেখতে পারব কারোর রুমে লাগালে শুধু সেই দেখতে পাবে হ্যাঁ একসাথে সবাই মিলে একটু বড় টি ভি বড় দেখে কিনলে দেখতেও ভালো লাগবে ইন্সটলমেন্টেই নেব হ্যাঁ হুম হুম আর এক অনলাইনে চেক করে একটা দোকানে শুধু দেখব না আরও অন্য দোকানেও যাব দুচারটে না আগে আমাদের ঘরের সামনে আগে আমাদের ঘরের সামনে যে বাবলুদার দোকানটা আছে সেই দোকানটায় যাব আগে বাবলুদার কাছে সব কিছু জেনে নেব কোনটা কী তারপর আবার অন্য দোকান যাব খারাপ হলে বলতে পারব